হ্যাঁ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিশেষ ধারণা রয়েছে বা আমি এই সম্বন্ধে কিছুটা জানি ক্লাসে পড়াশোনার সময় বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়ে আলোচনার সময় বা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ক্লাসের সময় এই কৃত্রিম বিদ্যা বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে আমাদেরকে অবগত করা হয়েছে বা আমরা এই সম্বন্ধে জানি তো এই বিষয়ে কিছু বলতে গেলে বলতে হয় যে প্রতিটা জিনিসেরই বেশ কিছু সুবিধা ও বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন বিভিন্ন ধরনের সুবিধাগুলি হলো এআই টেকনোলজি বা প্রযুক্তির সাহায্যে মানুষের বিভিন্ন ধরনের উপকার হচ্ছে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে বা প্রাকৃতি প্রাচীনকালের বিভিন্ন বস্তু সম্পর্কে বা বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারছি কারণ এই প্রযুক্তিটি যেহেতু অটোমেটিকভাবে তৈরি হয় তাই আমরা প্রাচীনকালে কোনো জিনিস সম্বন্ধে যখন অস্বচ্ছ ধারণা থাকে সেগুলো কীরকমভাবে আগে ছিল বা থাকতে পারত সেই সম্বন্ধে কিছু ধারণা লাভ করতে পারি যেমন আমরা এআই টেকনোলজির সাহায্যে বেশ কিছু বিতর্কিত জিনিসের সমাধান করতে পেরেছি এআই আমাদেরকে ভগবান শ্রীরামচন্দ্রের মুখশ্রী ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল এছাড়াও ভগবান বিষ্ণুর আঙুলের চিত্র ও অন্যান্য বিভিন্ন জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে এছাড়াও অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন জিনিস সম্বন্ধে আমাদেরকে ধারণা দেয় এআই এআই বা এই কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলি মানুষের অন্যান্য বিভিন্ন কাজে বা প্রযুক্তির সাহায্য করতে সহায়তা করে এই প্রযুক্তিগুলি মানুষের বিভিন্নভাবে সাহায্য করে তাই এই আমাদেরকে এগুলি ব্যবহার করা উচিত তবে এর কিছু নেগেটিভ জিনিসও রয়েছে বা নেতিবাচক জিনিসও রয়েছে বিভিন্ন জিনিসের যেমন কিছু পজিটিভ জিনিস রয়েছে তেমনই কিছু নেগেটিভ জিনিসও রয়েছে এগুলি হলো এর সাহায্যে মানুষ যেহেতু আগেই কোনো কিছুর প্রযুক্তির ধারণা পেয়ে যাচ্ছে তাই মানুষ আর পরিশ্রম করতে চাইছে না এবং কর্মবিমুখ হয়ে পড়ছে তাই এগুলি মানুষের কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা উচিত হলেও শারীরিকভাবে ব্যবহার করা উচিত নয় তাই তা মানুষ তাদের ধীরে ধীরে সৃজনশীলতা হারাতে আরম্ভ করছে নিজেদের বুদ্ধি খাটাতে সাহস করছে না বা চাইছে না বা মানুষ তাদের প্রযুক্তিগত দক্ষতাকে বা বুদ্ধিমত্তাকে বা চিন্তা ভাবনাকে সঠিকভাবে এখন কাজ না করিয়েই এ শুধুমাত্র এআই টেকনোলজির সাহায্যে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার ব্যা তার ব্যবহার করে সেগুলিকে ধীরে ধীরে মানুষের কাজে লাগাতে চাইছে এবং নিজেদের প্রাকৃতিক বুদ্ধিকে আর কোনোভাবেই কাজে লাগাতে চাইছে না এর দ্বারা মানুষ ধীরে ধীরে ক মানুষ তাদের বুদ্ধিমত্তাকে হারাতে বসেছে এবং অলস প্রকৃতির হয়ে উঠছে